হ্যাঁ বলুন দেখুন আমি তো ওকে ভালো করেই শেখাচ্ছি কিন্তু আপনার মেয়ে ভালো করে পারছে না তো আমি কি করবো বলুন দেখুন আমি সবদিকেই দেখি সব ছাত্রছাত্রীকেই দেখি কিন্তু আপনার মেয়ের তো প্রচন্ড কামাই আছে তাহলে ও করবেটা কি করে আপনার মেয়ের প্রচন্ড তালে ভুল আছে এইখানে যখন ও আসে তখন তো আমি দেখি প্রচন্ড তালে ভুল আছে আপনি কি ওকে একটু দেখেন না দেখুন আপনার সব আপনার সব কাজ ফেলে কিন্তু আপনাকে ওর দিকে একটু নজর রাখতে হবে ও যে শিখতে আসছে সেটা করলে চলবে না দেখুন ওর দিকে একটু নজর ওর দিকে একটু নজর দিন আপনি আপনার সমস্ত কাজ ফেলে রেখে আপনি ওর দিকে একটু দেখুন যে ও কি করছে ও তো তালে ভুল আছে তাই তো করতে পারছে না আর ওর তো প্রচন্ড কামাই আছে কিন্তু আমি তো সবাইকে ভালো করে দেখি সবাইকে তো ভালো করেই আমি শেখায় কেউ আমার কাছে তো কেউ কমপ্লেন করেনি না দেখুন আমি সবাইকে আমি সব ছাত্রছাত্রীকে ভালোভাবেই দেখি ভালোভাবেই শেখাই কিন্তু আপনার মেয়ে তো তালে ভুল আছে আপনি সেটা দেখুন আপনার সবকিছু কাজ ফেলে আপনি আপনার মেয়েকে দেখুন আমার দোষ দিলে হবে না না আমি সেটা পারবো না টাকা বাড়ানোর কথাটা হচ্ছে না তা আপনি একটু দেখুন আপনাকে তো বলেছি যে আপনার সমস্ত কাজ ফেলেও আপনি ওকে দেখুন ওকে একটু দেখবেন তবেই তো ও বুঝতে পারবে কারণ ও আপনি যদি থাকেন তাহলে ও কিছু করতে পারবে না অন্য কোনো দিকে ও মন দিতে পারবে না কিন্তু আপনি ওকে দেখাচ্ছেন না গানটা একটু ওর কাছে বসছেন না তাইতো ও ভালো করে করতে পারছে না তাই না আচ্ছা ঠিক আছে রাখুন